আমি ফল ফুল এসবের গাছ লাগাতে চাই যেমন যেমন ছায়া দেয় এমন একটি গাছ লাগাতে চাই যেমন আমি আমার বাড়িতে লাগিয়েছি একটা বড়ো মস্ত বড়ো একটা নিম গাছ লাগিয়েছি সেই নিম গাছ অনেক বড়ো হয়েছে এবং তাতে অনেক ছায়া দেয় আমরা অনেক অক্সিজেন সংগ্রহ করি এবং সেই ছায়াতে আমরা গরমের দিনে সেই ছায়ার মধ্যে বসে থাকতে পারি ঠান্ডার মধ্যে আমাদেরকে খুব সেই ছায়াতে বসে থাকতে ভালো লাগে আর একটা পেয়ারা গাছও লাগিয়েছি বাড়িতে তার মধ্যে সেই গাছটা থেকে পেয়ারা পেয়ারা হয় সেই পেয়ারা আমরা খাই এবং সেই পেয়ারা গাছের তলায় আমরা বসেও থাকি বসেও থাকি আমার বাড়িতে আমি গোলাপের গাছ লাগিয়েছি সেই গোলাপের গাছ আমার গোলাপের গাছ লাগাতে আমার খুব ভালো লাগে আমি গোলাপের গাছ লাগিয়েছি তাতে আমি সকাল দুপুর খুব ভালোভাবে দেখাশুনা করি তাতে দুবেলা সময় মতো আমি জল দিই